হ্যালো হ্যালো দিদি শুনলেন তো স্কুলে মেয়েদেরকে বিভিন্ন স্পোর্টসে অংশগ্রহণ করার কথা বলছে মানে স্কুলে বিভিন্ন স্কুলগুলিতে এখন বলছে মেয়েদেরকে অংশগ্রহণ করতে আমার মেয়ের স্কুলেও বলছে যে বাচ্চাদেরকে স্পোর্টসে অংশগ্রহণ করানোর কথা তো তোমার কী মনে হয় এগুলো কি ভালো হবে করানো স্পোর্টসে

তাই না আচ্ছা ওই এখন এখন তো স্কুল থেকে মেয়েরা ক্রিকেট খেলছে বক্সিং খেলছে তো ও সব খেলে আন্তর্জাতিক স্তরেও তো ভালো নাম করা যাচ্ছে মানে ট্রফি পাচ্ছে ওদের দেওয়ার সাথে সাথে রাজ্যের সাথে দেশেরও তো সুনাম হচ্ছে তাহলে তারপরে এ বক্সিং মানে খ্যা হ্যাঁ হ্যাঁ সাথে সাথে মেয়েদের সেলফ ডিফেন্সটাও কাজ করবে কারণ আজকালকার মেয়েরা তো রাস্তাঘাটে বেরোচ্ছে একাই কাজকর্মের জন্য বেরোচ্ছে মেয়েদেরকে প্রথম থেকেই যদি খেলাধুলায় তাহলে ওরাও একটু শক্তিশালীও হবে হ্যাঁ হ্যাঁ একদম একদম তুমি ঠিকই বলেছো আচ্ছা তো মানে পরে যদি কোনো দিন আমাদের দেখা হয় না আমরা আমাদের সমস্ত গা অভিভাবকরা মিলে এইটা নিয়ে একটা আলোচনা করবো হ্যাঁ কীভাবে আমরা কী করতে পারি মেয়েদেরকে এই যদি খেলাতে অংশগ্রহণ কীভাবে আমরা আরো বেশি করে বাড়াতে পারি কারণ মেয়েরা ভাবে যে আমি ক্রিকেট খেলবো আমি বক্সিং খেলবো মাঠে খেলবো মানে এই রকম একটা ভাব থাকে যে বক্সিং খেললে হয়তো আমাদের হ্যাঁ সেটাই আমাদের হ্যাঁ সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে লোকে মানে সবাই মেয়েদেরকে এই সব হুম হুম একদম একদম একদম ঠিক আছে দিদি পরে দেখা হবে আমাদের হ্যাঁ ঠিক আছে হুম